খেলাধুলো উন্নয়নে সরকারের অর্থ ব্যয় করা উচিত সাধারণত আমাদের এখানে ক্রিকেট খেলায় বেশি গুরুত্ব দেওয়া হয় বা অন্য অন্য কোনো খেলায় অত বেশি গুরুত্ব দেওয়া হয় না এই জন্য আমাদের ক্রিকেট খেলা করা প্রয়োজন কিন্তু বিভিন্ন ধরনের খেলাগুলো চালিয়ে যাওয়া প্রয়োজন এই সমস্ত খেলার দিকে সরকারকে একটু গুরুত্ব দিতে হবে ফান্ডের টাকা খরচ করতে হবে খেলোয়াড়দের ভালো থাকার ব্যবস্থা করতে হবে ও তাদের সুচিকিৎসা তাদের অর্থর দিক থেকে তারা যেন কোনোভাবে দুর্বল না হয়ে পড়ে তারা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য তাদের সুপরিবাহী গাড়ি দরকার তাদের ভালো জায়গা দরকার তারা যাতে সেখানে গিয়ে কোনো ও কিছুর অসুবিধা না হয় সেখানে সরকারকে দেখতে হবে আমাদের এই সমস্ত খেলার দিকে গুরুত্ব দিতে হবে শুধু ক্রিকেটের দিকে গুরুত্ব দিলে আমাদের চলবে না ক্রিকেট আমাদের সাধারণত খুব প্রচলিত খেলা কিন্তু অন্য অন্য খেলার দিকেও আমাদের নজর দিতে হবে